বয়স্ক মানুষেরা সেরকম কোনো হাঁটাচলার খেলা করতে পারে না তাই গ্রামাঞ্চলে আমাদের দাদু ঠাকুমা আমাদের সাথে চোর পুলিশ নানা রকমের যে বাড়িতে বসে নানা রকমের গেম সেগুলো খেলতো আর আমাদের যে দাদু যেগুলো সেরকম বয়সের তারা বাড়ির বাইরে বন্ধুদের সাথে বয়স্ক দাদুদের সাথে নানা রকমের দাবা তারপর তাস যেগুলো ক্লাবে গিয়ে বসে খেলতো আরও নানা রকমের অনেক কিছু আছে যেগুলো খেলতো ক্যারাম খেলতে দেখেছি তারপর এখনও সেরকম পরিমাণে কোনো খেলাধুলা করে না অতিরিক্ত বয়েস হয়ে গেলে তো সেরকম মধ্যবয়সী দাদুদেরকে দেখেছি ক্যারাম খেলতে